সম্পদের ঘাটতি মানুষদের প্রতিহত করতে পারে যেমন শয্যা স্বল্পের অভাবে লোকের হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে যেতে পারে টাকার পরিমাণ কম থাকলে মানুষদের কেউ তো আর ফ্রিতে চিকিৎসা করে দেবে না আজকালকার দিনে যেহেতু তাদেরও সংসার জীবন যাপন করতে হয় কেন তাদেরও পয়সা দরকার হয় এবং সেই কারণে চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু কোনো এসব কোনো ছাড় নেই এমন কি ওষুধপত্রের ক্ষেত্রেও ওষুধগুলো কেনার সময় তাদের কোনো ছাড়পত্র পাওয়া যায় না এবং সম্পদ না থাকলে তো ওইগুলো সম্ভব হবে না এই জন্য সরকার অনেক সমায় তেমন সাহায্য করে থাকে সাধারণ মানুষদের যে তাদের ফ্রিতে কিছু পরিমাণ চিকিৎসা দেওয়া যায় এবং আমাদের এলাকায় স্থানীয় এলাকায় মানুষের জন্য যে টিকা কেন্দ্র যেগুলি আছে সেইগুলো তো এখন ঠিকঠাক অতোটাও চলে না অর্থাৎ চালানো তাদের উচিত এবং সেখানেও ঠিক পরিমাণে লোক নিয়োগ হয় না গ্রামের এমন লোক তারা তো কিছু জানেই না এই সম্বন্ধে এবং তারা কোটাতে চাকরি পেয়ে যায় এই জন্য তারা হয়তো তাদের এই অশিক্ষিতদের জন্য অশিক্ষিতর এই আইনগত যে ভুয়োর কঠামো চলছে সেগুলোর কারণে শিক্ষিত মানুষেরা কোনো চাকরির ব্যবস্থা পায় না এবং তাদের জন্যই এই টিকা কেন্দ্রগুলি এখন হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে রয়েছে এবং ঠিক মতো কাজের কাজ কোনো হয় না